হ্যাঁ নমস্কার আমি দ্য ওয়েব ইন্টারন্যাশনালের রুম সার্ভিস থেকে বলছি বলুন স্যার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি দেখুন স্যার আপনি এটা তো লাঞ্চ টাইম আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন আপনি কীরকম ধরনের চাইছেন বলুন বুফে না কন্টিনেন্টাল দেখুন আমাদের এখানে বুফে সিস্টেম হয় আর এছাড়াও বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন ভারতীয় এবং বিদেশি যেমন ধরুন ইটালিয়ান বা চাইনিজ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বলুন আপনি পছন্দ করবেন হ্যাঁ ফাস্টফুডের মধ্যে আপনি ধরুন নুডলস পাবেন পাস্তা পাবেন মিক্সড চাউমিন পাবেন এছাড়া ভেজ চাউমিন পাবেন বাজেট স্যার এখানে আপনি অত্যন্ত সস্তায় পাবেন আর এখানে খাবারের কোয়ালিটিও অত্যন্ত ভালো হবে এবং ধরুন আপনাদের যে পুরো লিস্ট আপনি এখানে এসে জানতে পারবেন তার মধ্যে আপনার ধরুন চিকেন চিকেন চাউমিন চার্জ দেড়শো টাকা পড়বে এছাড়া পাস্তা আড়াইশো পড়বে এরকম যেমন বাকি সমস্ত চার্জ আপনি এখানে দাঁড়িয়ে জানতে পারবেন সব ডিটেলসটা তো এভাবে বলা সম্ভব নয় হ্যাঁ আছে স্যার আমাদের এরকম ব্যবস্থা রয়েছে আপনি যদি অর্ডার দেন তো আপনার তিরিশ মিনিট সর্বোচ্চ সময় সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে আমাদের সার্ভিস আপনার রুমে পৌঁছে দেবে স্যার আচ্ছা আপনি গাড়ি আমরা আমি